হ্যালো প্রিয়তম রেস্টুরেন্ট আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আমি আপনার অনলাইনে কিছু সিঙারা এবং নিমকি অর্ডার করেছিলাম সেগুলো যথারীতি আমার এখানে এসে পৌঁছেছে কিন্তু প্যাকেজটা খুলে দেখলাম সিঙারাগুলো সব ভেঙে গিয়েছে আর নিমকিগুলোও অনেকগুলোই ভেঙে গিয়েছে এবারে বলুন তো এগুলো আমি কী করে বাড়ির সদস্যদের খেতে দেব এরকম কি দেওয়া যায় তাই প্যাকেজ অবস্থায় আমি রেখে দিয়েছি আপনার ডেলিভারি বয়কে আমি ফোন করেছি ডেলিভারি বয় যাতে এইগুলো নিয়ে গিয়ে আমাকে আবার নতুন করে অর্ডারটি দেয় তার জন্য আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনি এই অনুরোধটি রাখবেন